আমার ছোটোবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো আমার স্কুলের জীবন আমি স্কুল জীবনের স্মৃতি এখনো ভুলতে পারি নি স্কুলে যেতাম টিউশান যেতাম তারপরে খেলাধুলো করতাম সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে বদমাশি করতাম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম খেলা করতাম এগুলো আমার কাছে আজও স্মৃতি হয়ে আছে অনেক স্কুলের বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ আছে কেননা বয়স বাড়ার সাথে সাথে সবাই কর্ম জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার ফলে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তার ফলে সকলের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা সম্ভব হয় না কিন্তু তাও চেষ্টা করি সকলের সঙ্গে যোগাযোগ রাখার এবং তারা আমার কাছে শুধু বন্ধু নয় তারা আমার কাছে এতোটাই আপন যে তাদের খোঁজ খবর না নিলে যেন আমার মন কেঁদে ওঠে তো এই স্মৃতিগুলো আমি কখনোই ভুলতে পারবো না এবং এই স্মৃতিগুলো আমাকে বিশেষ করে তোলে যখন কারোর সঙ্গে গল্প করি অন্য কোনো অচেনা মানুষের সাতে তখন আমার স্কুল লাইফের কথা আমি বলি এবং আমার মনটা গর্বে ভরে ওটে যে আমরা কতো ভালো বন্ধু ছিলাম কতো ভালোভাবে আমরা জীবন যাপন করতাম কতো ভালো পড়াশুনা করতাম কতো সুন্দর একসাথে সবাই মিলে খেলাধুলা করতাম এই স্মৃতিগুলো মনে করলেই আমারকে যেন বিশেষ করে তোলে